আপনি কি কখনো এঁকেছেন এমন কিছু যার জন্য আপনি গর্বিত হ্যাঁ আমি অনেকবার ছবি এঁকেছি যার জন্য আমি খুবই গর্বিত আমি এমন ইস্কুলের প্রতিযোগিতায় ছবি আঁকা প্রতিযোগিতাতে আমি অনেকবার প্রথম পুরস্কার পেয়েছিলাম এমনি করে করে আমার আঁকতেও খুব ভাল লাগে এবং আমার আঁকাগুলো সবাই দেখে বলে খুব ভালো হয় খুব ভালো হয়েছে এমনি করে এঁকে গেলে তুমি ভবিষ্যতে কোনো না কিছু ভালো পদস্থানে যেতে পারবো আমার পিতা মাতা বন্ধু গ্রাহকরা মনে করেন এমনি করে যদি আমি আঁকতে থাকি এবং আমার আঁকাটা আরো উন্নত যদি হতে থাকে তালে আমি এক দিন ভবিষ্যতে অনেক আমি ভবিষ্যতে উজ্জ্বল কিছু করতে পারবো এবং আমার আমাকে সবাই এমনি সবাই আমাকে বলে যে তুমি যদি এমনি করে ছবি এঁকে যাও তুমি নিশ্চই জীবনে কিছু না কিছু উপার্জন করতে পারবে আমার আমার ছবি দেখে স্কুলের মাস্টাররাও আমাকে খুব অনেক কিছু বাহবা দেন এতে আমি খুবই গর্বিত হই এবং আমার মা বাবাও আমাকে খুবই সাহায্য করে এবং আমার বন্ধুরা গ্রাহক মনে করেন যে আমি যদি এমনি করে সারা এমনি করে ছবি আঁকতেই থাকি আঁকতেই থাকি তা নিশ্চই জীবনে আমার কিছু না কিছু একটা ভালো জিনিস ভালো উপার্জন কিছু হবেই